দুর্গম রাস্তা বলতে যখন রাইডিং করতে যাই তখন অনেক ধরনের দুর্গম এবং খারাপ রাস্তা পড়ে সো সেগুলি একটা রাইডার হিসাবে মেনে নিতে হয় আর কি যেহেতু রাইডিংয়ে গিয়েছি সেই দুর্গম রাস্তা থেকে তো আর ফিরে আসা যায় না এবার যেতে হয় সো এরকম অনেক দুর্গম রাস্তায় সম্মুখীন হয়েছি কোনো রাস্তায় হয়তো ইট পাথর পড়ে আছে রাস্তা হয়তো ঠিকঠাকভাবে নেই বৃষ্টির সময় হয়তো রাস্তায় গর্ত আছে সেই গর্তটা হয়তো জল জমে আছে সামনের দিকে দেখতে পাচ্ছি না পাহাড়ি রাস্তায় গিয়ে যেরকম অনেক সময় দেখা যায় যে সামনের দিক দিয়ে গাড়ি আসছে রাস্তা হয়তো খুব অতি সরু একটা বাইক আর একটা গাড়ি হয়তো পার পারাপার করা যায় সো অনেক ধরনের এরকম দুর্গম রাস্তায় সম্মুখীন হয়েছি সবথেকে বেশি দুর্গম রাস্তা বলতে যখন ঠান্ডার সময় কুয়াশা পড়ে থাকে রাস্তায় তো সামনের দিকটা আর কি দেখতে পাওয়া যায় না যেহেতু কুয়াশাতে পুরো একদম ঘিরে থাকে রাস্তা কুয়াশার জন্য সামনে আমরা দেখতে পাই না অনেক গাড়ি ঘোড়া আসে হয়তো একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে যায় আরও অনেক দুর্গম রাস্তা রয়েছে যেরকম বাসের ব্রিজ যদি থাকে নদী পারাপারের জন্য সো শীত পরে সেখানে কী হয়ে যায় একটু পিছল টাইপের হয়ে যায় বাইকের চাকাটা একটু এদিক থেকে ওদিক নড়াছড়া করলে একদম বাইক নিয়ে সোজা নদীতে আর নদীতে পড়লে বাইক আর খুঁজে পাওয়া যাবে না নিজের জানটা হয়তো কোনোরকম বেঁচে ফিরবে যে সাঁতার কাটতে জানে আরও অনেক দুর্গম রাস্তা কাদায় যেরকম গাড়ি ফেঁসে গেলে আপনি হয়তো পা নামাতে পারছেন না পা নামালে হয়তো পা গদে যাচ্ছে কিন্তু বাইক ঠেলতে গিয়ে আপনার কিছু করার নেই তো এইসব দুর্গম রাস্তা দিয়ে আমি গিয়েছি অনেকবার গিয়েছি অনেকবার পড়ে গিয়েছি অনেকবার পারাপার করতেও পারিনি এই সব রাস্তা যেতে হবে কিছু করার নেই যখন একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি অর্ধেক রাস্তা গিয়ে তো আর ফিরে আসা যায় না উদ্দেশ্যটা অবশ্যই সফল করে ফিরে আসতে হবে